গ্রাম বাংলা তথা পশ্চিমবঙ্গে বিবাহ তথা ভারতে বিবাহ হলো এমন একটি অনুষ্ঠান যেখানে সমস্ত আত্মীয় স্বজনের পুনর্মিলন ঘটে যারা যেটা যাতায়াতের বিভিন্ন কারণে কারণবশত যাতায়াত থাকতো না তারাই আসে বিভিন্ন মানুষদের মধ্যে দেখা সাক্ষাৎ ঘটে বিভিন্ন অনেক বড়ো বড়ো অনুষ্ঠান করা হয় শুধু দুটো বাড়ি না বিভিন্ন সারা লোকজন অনেক হই হট্টগোলের মধ্যে বিবাহ অনুষ্ঠান হয় বিবাহ অনুষ্ঠানে এত লোকের জন্য প্রচুর পরিমাণে জলেরও ব্যবস্থা করতে হয় মানে এই সকল ব্যবস্থার জন্য প্রচুর গ্রামের মধ্যে জল জোগান আগে থেকে সঞ্চয় করে রাখতে হয় নলকূপের মধ্যে দিয়ে এখন গ্রাম বাংলায়ও কেনা জল পাওয়া যায় এ কেনা জলের ড্রাম কিনে রাখা হয় বিভিন্ন ফিল্টারকৃত জল কল নলকূপের জলও এগুলোর জোগান দিতে হয় এত মানুষের জলের জোগান একটু হিমসিম খেতেই হয় দিয়ে এগুলো কেনা জল প্রধানত এখন মানুষের সহজলভ্য হয়েই গিয়েছে ঠাকা দিয়ে ড্রাম কিনে জল সঞ্চায় করে রাখা ভিন্ন ড্রামে নলকূপের জল তুলে রাখা মোটর থেকে জল তুলে রাখা মেয়েরা গিয়ে কল থেকে দল বেঁধে গিয়ে জল তুলে আনা